ভারতের সবচেয়ে গুরুত্বপূণ্ণো উৎসব হল দুর্গা পুজো এছাড়াও লক্ষ্মী পূজা কালী পূজা ভাতৃদ্বিতীয়া গণেশ চতুর্দশী রাম নবমী ইত্যাদি উৎসব লেগেই রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল দুর্গা পুজো দুর্গা পুজোকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ উৎসব বলে মনে করি কারণ এই দুর্গা পুজোর যে চারদিন সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা খুব আনন্দের সঙ্গে উদযাপন করি আমাদের প্রত্যেকের বাড়িতেই সকলের জন্য প্রায় সকলের জন্যই নতুন বস্ত্র আসে এবং ভালো মন্দ খাওয়া দাওয়া করি এই চার পাঁচ দিন আমরা চতুর্দিকে ঠাকুর দেখি দুর্গা ঠাকুর দেখতে বেরাই এবং বাড়ির প্রত্যেকে এক সঙ্গে থাকি যে যেখানেই থাকুক আমরা কিন্তু সেই দুর্গা পুজোতে এ এক সঙ্গে বাড়িতে আসার থেকেই এই দুর্গা পুজোটা কাটানোর চেষ্টা করি এছাড়া এরপরেই দুর্গা পূজার কিছুদিন পরেই কিন্তু দু চার দিন পরেই কিন্তু লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে খুব বড়ো করেই অনুষ্ঠিত হয় এখানে মা লক্ষ্মীকে এই বাড়িতে নিয়ে এসে আরাধনা করা হয় পুজো দেওয়া হয় চতুর্দিক আলপনা দেওয়া হয় বিভিন্ন রকমের প্রসাদ ভোগ উপকরণ দেওয়া হয় এছাড়াও এর কিছুদিন পরেই কিন্তু কালী পূজা যেটা আমরা দীপাবলি বলে মনে করি সেই দিন আমরা চতুর্দিকের অন্ধকারকে দূর করি দূর করে চতুর্দিক আলোয় পরিণত করি এবং মোমবাতি ছোটো ছোটো লাইট রঙিন লাইট বাতি এবং দীপ জালিয়ে আমরা এই দিনটিকে উদযাপন করি এই দিন আমাদের মা কালীর আবির্ভাব হয় মা কালীদেবীর পুজোর দিন এবং এই দিন এর ঠিক একদিন পরে আমাদের কিন্তু ভাইফোঁটা উৎসবটি পালন করা হয় ভাইফোঁটা উৎসবটি আমরা খুব বড়ো করে পালন করি কারণ ওইদিন আমরা বোনেরা সব ভাইদের কপালে ফোঁটা দিই ফোঁটা দিয়ে ভাইদেকে নতুন জামাকাপড় বা বস্ত্র বা যে কোনো জিনিস উপহার দিই এবং তাদের আশীর্বাদ করি এবং ওই দিন বেশ ভালো মন্দ করে রান্না বান্না হয় এবং খাওয়া দাওয়া হয় ওই দিনগুলি ছাড়াও রাও আমরা রা পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপর দিনটিও আমরা রা খুব বড়ো করে উদযাপন করি ওই দিনগুলি তে আমরা ওই দিনটিতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করি এবং তাঁর যাবতীয় গান কবিতা আবৃতি নাটক আমরা আমরা ওই নিয়ে আলোচনা করি বা অনুষ্ঠান করে আমরা ওইসব দিনটিকেই স্মরণ করে রাখি এছাড়াও পঁচিশে ডিসেম্বর বর রয়েছে বড়দিন দিন বড়দিন এবং এবং ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ওই দিনটিও আমরা বেশ বড়ো করেই উদযাপন করি এবং এবং ওই সব ছুটির দিনগুলি আমরা খুব আনন্দের সঙ্গে উদযাপন করি